দেশীয় এবং আন্তর্জাতিক ভ্রমণকারীরা পশ্চিমবঙ্গে যায় তাদের নৃত্য ও বাদ্যযন্ত্র এবং জাদুঘর দেখতে জাদুঘর হল ভারতের বৃহত্তম জাদুঘর ব্রিটিশ ভারতে এটি প্রতিষ্ঠিত হয় এখানে সবরকমের বিলুপ্ত ও রেয়ার সম্পদ থাকে তা দেখার জন্য বাইরে থেকে মানুষজন আসে তারপর পুরুলিয়ার ছৌ নাচ দেখার জন্য ভ্রমণকারীরা আসে তা দেখতে বোলপুর শান্তিনিকেতনে চিত্রকলা দেখতে বাইরে থেকে ভ্রমণকারীরা আসেন এবং বিভিন্ন ছবি ও পটচিত্র কিনে নিয়ে যান তারা ও বিভিন্ন রকমের নৃত্য দেখতে ও ভ্রমণকারীরা বাইরে থেকে ভারতে আসেন ও আনন্দিত হন